ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো মশাবায়িত অসুস্থতার প্রতিরোদ করার জন্য আমরা প্রথমত মশারি এবং আমাদের চারপাশের আশেপাশে যে জঙ্গল বা নোংরা থাকে সচরাচর পরিষ্কার করে থাকি এবং তার সাথে সাথে আমরা আশেপাশে জঙ্গল বা নল নদ সেগুলো জল জমে থাকে ওগুলো জায়গাতে আমরা ব্লিচিং পাউডার বা অন্য অন্য কেমিকেল দিই যেগুলো দিলে আর কি আমাদের মশার থেকে প্রতিরোধ বা মশার ডিম পারতে পারবে না বাচ্চা দিতে পারবে না এবং ওগুলো আমরা দেখি তার সাথেই আমরা ইলেকট্রিক হিসেবেই অনেক তেল ব্যবহার করি যে তেলগুলো দিয়ে আর কি মশা মরে তার সাথে সাথেই আমরা সব সময়ের জন্য ফুল হাতা জামা বা পোশাক পরে থাকি যাতে আমাদের মশা অত তাড়াতাড়ি ছুঁতে না পারে